আমি প্রায়ই ট্যুরে যেতে চাই যেমন রাজস্থান সেটা একটা খুবই ভালো জায়গা গোলাপি শহর যাকে বলে রাজস্থান সেখানে মরুভূমি সেখানকার মানুষেরা জীবিকা পালন করে উট চালিয়ে এবং হাতি চালিয়ে সেখানে হাতিতে মানুষের পরিবহন করা হয় এবং উটের মাধ্যমে কিছু কিছু মন্দির আছে পাহাড়ের অনেক উপরে সেখানে উঠতে গেলে মানুষের অনেক কষ্ট হয় যেমন হেঁটে উঠতে গেলে কষ্ট হয় পাহাড়ে এবার সেখানে উটের মাধ্যমেও ওঠে এবং হাতির মাধ্যমে ওঠে সেখানে সেই জন্যে সেখানকার সেখানে আমি এবং তাছাড়া সুন্দরবনেও ঘুরতে গিয়েছিলাম এবং সুন্দরবনের আবহাওয়াটা খুবই সুন্দর এবং সেখানে আমি রাজস্থানেও গিয়েছিলাম বাট রাজস্থানে গিয়ে সেখানের আবহাওয়াটা এবং সুন্দরবনের আবহাওয়াটাও অনেক পার্থক্য সুন্দরবন একটা খুবই ভালো জায়গা গ্রামীণ জায়গা সেখানে খুবই শস্য শ্যামলা সব কিছু উৎপাদন হয় যেমন ধান পাট তারপর শস্য ডাল সবই কিছু দেখার জায়গা আছে সেখানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও আছে খুবই সুন্দর জায়গা এবং রাজস্থানে অনেক দূরে দূরে ঘর বাড়ি স্থান আছে সেখানে এবং শুধু মরুভূমি দেখা যায় সেখানে খুবই দূরে দূরে একটা আধটা গিয়ে ক্যাকটাস গাছও দেখা যায় সেখানে তাছাড়া আমি আমাদের একটা ভালো একটা মন্দিরও দর্শন করতে চাই সেখানে আমাদের মায়াপুর যেমন সেখানে কৃষ্ণ ঠাকুরের স্থান এবং যেদিক দিয়ে হাওয়া বয় ঠিক তার মানে মন্দিরে মাথার উপরে একটা পতাকা আছে সেখানে পতাকাটা তার ঠিক উলটো দিকে থাকে সেখানে খুবই একটা সুন্দর জায়গা তার উপর দিয়ে প্লেনও যাতায়াত করতে পারে না তাছাড়া খুবই আমাদের আছে একটি জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে বৃন্দাবন সেইখানে গেলে কৃষ্ণর সবকিছু দেখা যায় খুবই ভালো একটা জায়গা সেখানে খুবই সুন্দর একটা সুস্বাদু প্রসাদ দেয় আমাদেরকে সেটা আমরা গ্রহণ করি তাছাড়া আমাদের আছে হচ্ছে দীঘার সমুদ্র সেখানে খুবই ঢেউ আছে দেখতে খুবই সুন্দর সেখানে অনেক কিছু দেখারও আছে গাড়ি ঘোড়া গাছপালা নদীর ঢেউ সমুদ্রের ঢেউ সবকিছু সেখানে অনেক মানুষ একসাথে ঘোরাঘুরি করে এক বিশাল বড় সমুদ্র সেখানে সবাই একসাথে স্নানও করে সাঁতার কাটে খুবই মজা করে সেখানে এবং দার্জিলিং দার্জিলিংয়ে গেলে চায়ের বাগান দেখতে পাওয়া যায় খুবই সুন্দর যেখানেই তাকান শুধু চায়ের বাগান তাছাড়া আমাদের সুন্দরবনে ঘুরতে আসলে রয়্যাল বেঙ্গল টাইগার আছে খুবই দেখার মতো এবং নদীতে থাকে কুমির গাছে অনেক পাখি ডাকে খুবই সুন্দর মিষ্টি সুরে তাছাড়া আমাদের আন্দামান আছে আন্দামানে খুবই নারকেল গাছ দেখা যায় খুবই সুন্দর দেখতে লাগে আন্দামান এবং বেঙ্গালুরু বেঙ্গালুরুতে দেখা যায় খুবই সুন্দর মেট্রো এবং ওখানে খুবই ভালো ভালো জায়গা আছে যেমন ম্যাজিস্টিক বলে একটা জায়গা খুবই সুন্দর স্থান খুবই মানুষের আগমন থাকে সেখানে খুবই সুন্দর জায়গা তাছাড়া আমি যেতে চাই হচ্ছে দুবাই যেমন দুবাইতে খুবই মরুভূমির দেশ এবং সেখানে ফার্স্টের দিকে ছিল খুবই মরুভূমি এক আধটা ঘরবড়ি ছিল সেখান থেকে অনেকটা ডেভেলপ হয়েছে খুবই সুন্দর যেমন খুব একটা জনপ্রিয় একটা জিনিস ওয়ার্ল্ডের বুর্জ খলিফা সেটা হচ্ছে দুবাইতে খুবই সবথেকে সর্বোচ্চ বিল্ডিং যেটাকে বলে খুবই সুন্দর একটা জায়গা সেখানেও তাছাড়া আমি যেতে চাই মুম্বাই যেটা হচ্ছে আমাদের আম্বানির দেশ খুবই সুন্দর ডেভেলপের একটা দেশ খুবই সুন্দর দেখতে লাগে খুবই সুন্দর একটা লাইটিং থাকে সেখানে এবং আমাদের জগন্নাথ মন্দির আছে জগন্নাথ মন্দিরে খুবই একটা সুন্দর স্থান আছে আমাদের যেমন সুন্দরবনে আছে গঙ্গা ভাগীরথী সেটাও খুবই সুন্দর সেখানে অনেক মানুষ একসাথে আসে গঙ্গার জল পবিত্র শুদ্ধ জল সেটাকে নিয়ে আমাদের ঠাকুরের স্থানে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে সেখানে পুজো করা হয় ঠাকুরকে দিয়ে জলের ছিটে দিয়ে খুবই সুন্দরভাবে তাছাড়া আমাদের আছে আমাদের কালিন্দী নদী সুন্দরবনে খুবই সুন্দর বিশাল বড় নদী সেখানে সবাই মানুষেরা একসাথে মাছ ধরতে যায় তারা মাছ ধরে তাদের জীবিকা পালন করে মাছ বিক্রি করে তাছাড়া সে বন যেমন আছে সুন্দরবনের মধ্যে অনেক যেমন দেখা যায় অনেক কিছু গাছপালা এবং সবকিছু তাছাড়া আছে আমাদের ল্যান্ডস্কেপ সুন্দরবনে যেটা সুন্দরবনের টাওয়ারে উঠে সুন্দরবনের ভিতরে কী কী আছে সব কিছু দেখা যায় এই সব তাছাড়া আরও অনেক কিছু আছে